আমি হায়দ্রাবাদী রেস্টুরেন্টে একটি খাবার অর্ডার করেছিলাম কিন্তু সেই খাবারটি আমি এখন ক্যান্সেল করতে চাই কারণ আমার কিছু বন্ধু বান্ধব আসার কথা ছিলো তারা আর আসবে না বলেই আমি সেই খাবারটি ক্যান্সেল করতে চাই তাই আমি আগেও যেরকম একদিন খাবারটি ক্যান্সেল করেছিলাম তেমন এবারেও আমি খাবারটি ক্যান্সেলের জন্য আমি আমার অ্যাপটিতে অ্যাপের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আমার টাকা ফেরত চাই তাই আমি ওই রেস্টুরেন্টের মালিককে ফোন করলাম ফোন করে আমি বললাম যে আমার ওই অ্যাকাউন্টে যেন টাকা ভোরে দেয়